পস পশ্চিমবঙ্গের প্রচলিত প্রধান ধর্মগুলি হল হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম বিভিন্ন ধর্মের বিভিন্ন কথা যেরম হিন্দু আমরা মানি ভগবানকে মুসলিম তারা মানে তাদের আল্লাকে খ্রিস্টান ধর্ম যীশুখ্রিস্টকে মানে সেরকম সবাই সবার দেবতা ভগবান তাদেরকে মানে আর সবার কাছে সবার ধর্ম খুবই গুরুত্ব সবাই সবার ধর্ম পালন করে ছোটো থেকে শুরু হয়ে শুরু করে বড় সবাই তাদের ধর্ম মানে আর আমরা যেহেতু হিন্দু আমাদের হিন্দু ধর্মের মতে আমাদের পুজো হয় দুর্গা পুজো তো আমাদের সবথেকে বিখ্যাত পুজো দুর্গা পুজো দুর্গা পুজোর সময় আমরা প্রচুর আনন্দ করি প্রচুর মজা করি কেনাকাটা থেকে শুরু করে পুজো আসবে গায়ে গায়ে পুজো পুজো একটা গন্ধ লাগে তারপরে আমরা প্রত্যেক হিন্দুরা কেনাকাটা করি পুজোর জন্য জামা কাপড় কিনি বাচ্চাদের দিয়ে বয়স্ক থেকে শুরু করে বাড়ির সবাইকেেয়ে দেওয়া হয় জামা কাপড় তারপরে পুজোর সময় আমরা ষষ্ঠী করি অষ্টমী করি দুর্গা পুজোয় রাত্রিবেলাও ঘুরতে যাই খুবই আনন্দ হয় পুজোর সময় আমাদের দুর্গা পুজোর সময় তারপরে আছে আমাদের কালী পুজো কালী পুজোতেও আমরা খুব আনন্দ করি কালী পুজো খুবই ভালো আমাদের কাছে খুবই আনন্দ হয় কালী পুজোর সময় আমাদের এখানে অনুষ্ঠান হয় ফাংশান খুবই ভালো লাগে আমাদের তারপর আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় লক্ষ্মী পুজোতে ওরকম বাড়িতে হয় খুবই ভালো লাগে সরস্বতী পুজো হয় আমাদের বাড়িতে সেহতে আমাদের ছোটো ছোটো সবাই আছে পড়াশুনো করে সেই জন্য আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয় হিন্দু ধর্ম বলে না প্রত্যেকটা ধর্মই আমার কাছে খুবই গুরুত্ব এইটুকুই বলতে চাই